হ্যালো হ্যাঁ বলছিলাম যে ওই কেমন আছো কেমন হুম খবর কী সব ভালো তো বলছিলাম যে এখন ঘরে বসে সব কী করছ বলছি ঘরে বসে সব কী করছ এখন মানে এমনি ইয়ে গৃহকরণীর কাজ টাজ কিছু করোনি ও তা এখন তুমি বাড়িতেই আছো না এমনি কাজকর্ম কোথাও করতে যাচ্ছ যাচ্ছ ও এখনকার স্যালারি কেমন চলছে বলো তো মানে আগে যেরকম স্যালারি ছিল সেরকমই ও পড়ে না একটুও ও এবাবা বাড়লে তো ভালো হতো গো কী করা যাবে হুম হুম বেশ বেশ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি রাখছি এখন পরে ফোন করব হ্যাঁ